আমার পড়া একটি গল্পের বই হল যেটি আমার ঘরে অনেকদিন ধরে ছিল কিন্তু কোনোদিনই সে বইটা পড়ার ইচ্ছা ছিলো না বা পড়তেও ভালো লাগতো না কোনোদিনও পড়িওনি কিন্তু একদিন অনেক বোরিং অনেক বোর ছিলাম ভালো লাগছিলো না তখন বইটা বার করে আমি পড়া শুরু করি বইটার নাম দ্য লস্ট হিরো বইটা আমি পড়া শুরু করি অনেকটা পড়ি পড়তে পড়তে আমি একটি জগতে চলে যাই বইটি খুবই সুন্দর তার মধ্যে গল্পগুলো খুবই ভালো খুবই সুন্দর বইটি আমি পড়েছিলাম তারপরে আমার পরিবর্তন হয় কি আমি আগে খুব কমজোর ছিলাম খুবই কমজোর ছিলাম আমি আগে অত গায়ে শক্তি ছিলো না মানে শক্তি থাকলেও কারও সঙ্গে লড়াই করার মতন ক্ষমতা ছিলো না বইটা পড়ার পর আমার মধ্যে আলাদাই একটা জোশ আসে আলাদাই একটা শক্তি আসে তো বইটিতে খুব ভালো ভালো জিনিসও লিখা আছে বইটি পড়লে খুব ভালোও লাগবে বইটি

দিন শক্তিশালী মানুষ যদি পড়ে যার মধ্যে শক্তিহীন শক্তি নেই সেইরকম মানুষ যদি পড়ে বইটি পড়ার পর অনেকই তার চিন্তাভাবনা পালটে যাবে এবং তিনি অনেক শক্তি অর্জন করতে পারবে অনেক পাওয়ারফুল হতে পারবে আমার নিজের অনুভব এবং আমাকে নিজে পরিবর্তন করেছে সেই বইটা পড়ার পর নিজে অনেকটাই পরিবর্তন হয়েছে দ্য লস্ট হিরো